হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি আপন মোদক বলছিলাম হ্যাঁ বলছিলাম যে ওই আমার একটা শীতের পোশাক নেওয়া হয়েছে এটা হচ্ছে চেঞ্জ করার জন্য বলছিলাম আমি আপনার দোকান থেকেই নিয়েছিলাম আপনার হ্যাঁ আপনি দিয়েছেন বিল তো অবশ্যই করে দিয়েছেন আমি নিজেই এসেছিলাম আমি নিয়ে এসেছি তিন তারিখে সমস্যা হচ্ছে এটার ডিসপুট বেরিয়েছে এবার তখন নেওয়ার সময় অতোটা খুলে দেখা হয় নি কয়েকটা জায়গায় মানে সেলাইটা ডিসপুটে সেলাই ডিসপুট আছে প্লাস একটু মানে সাইডে ছেঁড়া মতো আছে না দেখে নি তো ওই জন্য তো তখন তাড়াহুড়োর ভিতরে নেওয়া হয়েছিলো না ওই জন্য আর নেয়া তখন দেখা হয় নি পরে বাড়ি এসে দেখলাম তারপরে আর কন্টাক্ট করা হয়ে ওঠে নি ওই জন্য ওটা চেঞ্জ করার জন্যে আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে